হ্যাঁ হ্যালো হুম আচ্ছা ঠিক আছে যাওয়া যেতে পারে তাহলে আমরা শনিবার দিন যাব না কি শিরোমণিতে শিরোমণি তাহলে শিরোমণি তো অনেক ভোরে সেটা চারটা তিরিশে আদ্রাতে আপনি চাপবেন কোথায় আচ্ছা ঠিক আছে আমি তাহলে আদ্রা চেপে যাচ্ছি আপনি সিরজামে চাপুন আর আপনার টিকিট কি আমি করব আপনার টিকিটটা কি আমি করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার টিকিট আর আমার টিকিটটা করে নেব আর আপনি একাই যাবেন না পরিবারের সাথে যাবেন আচ্ছা তা খাবার বাড়ির থেকে কিছু বানিয়ে নিয়ে হলেও হয় কারণ ট্রেনে তো সেরকম কিছু খাবার পাওয়া যায় না এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বলছিলাম আমরা গিয়ে পরে কোথায় থাকবো কোথায় হোটেল কি বুক করব আগের থেকে না ওখানে গিয়ে বুক করা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা অবশ্য খুব ভালো কিন্তু হাওড়ায় নেমে মনে হয় আমার মনে হয় গঙ্গার পাড়ে কিছুক্ষণ বসলে খুব ভালো হয় জায়গাটা কিন্তু খুব ভালো হুম হুম আচ্ছা ঠিক আছে আর তাহলে আমাদের ফেরারটা ব্যবস্থা কিছু মানে কবে ফিরব না ফিরব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা শনিবার দিন দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই আর মনে করে মোবাইলের চার্জারটাও নিতে হবে কারণ এখন মোবাইল তো খুব দরকারি জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে